আইন শুধু মানুষের জন্যই নয় ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু পশুদের জন্য আইন পালন করেছেন বা প্রণয়ন করেছেন এই আইনগুলি পশুদের সুরক্ষিত রাখতে সাহায্য করে বা মানুষের যথাযথ ব্যবহারের বা যথেচ্ছ ব্যবহারের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে যাতে কোনো প্রাণীকে যথেচ্ছভাবে ব্যবহার না করা হয় তার জন্য এই আইনগুলি প্রণয়ন করা হয়েছে এর দ্বারা বিভিন্ন পশুরা অনেক সুরক্ষিত এবং সুন্দর জীবনযাপন করতে পারে শুধু বন্য প্রাণীরাই নয় গৃহপালিত পশুরাও এর থেকে সুরক্ষিত এর দ্বারা সুরক্ষিত রয়েছে এবং এই আইনগুলি হল যেমন প্রাণী কল্যাণ আইন পরিবেশগত প্রবিধান আইন ইত্যাদি বিভিন্ন ধরনের আইনগুলি রয়েছে যার দ্বারা আপনি কোনো বন্যপ্রাণীকে যথেচ্ছভাবে নির্বিচারে হত্যা করতে পারবেন না আপনার প্রয়োজন ছাড়া বা কোনো পশুর সাথে অমানবিক অত্যাচারও করতে পারবেন না এবং আপনি তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারেন না এবং প্রাণীদের সম্পর্কে জানতে রয়েছে প্রকৃতি বাংলা নামক আমি একটি ইউটিউব চ্যানেল ফলো করি এগুলির সাহায্যে আমি এদের সম্পর্কে জানতে পারি বা বিভিন্ন কোশ্চেনের উত্তর সম্পর্কে জানতে পারি